হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ অর্ডার করেছিলাম আমাদের বাড়িতে একটা পেশেন্ট আছে দিয়ে তাকে তো ফল টল খাওয়াতে হবে এবার সবজি মানে কিরকম কি সবজি নেওয়া যায় বলুন তো পেশেন্টকে কিরম খাওয়াতে হবে

আর ফলের মধ্যে কিছু ওকে বলছি ভালো হবে তো সবজিগুলো ও ঠিক আছে আপনার সবজির দোকান সবসময় খোলা থাকে হ্যালো বলছি সবজির দোকান সবসময় খোলা থাকে আপনার কখন যাব কেউ সবজি কাঁচা পেঁপে কাঁচা মানে আর অন্য কিছু কি খাওয়ানো যেতে পারে ওকে পেশেন্টর একটু হার্টের সমস্যা আরো অনেক কিছু সমস্যা আছে মানে একদমই উঠতে পারে না পেশেন্টটা আর শাক সবজি আপনি কি সবজি চাষ করেন ঠিক আছে

তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বিকেলে যাব সবজি নিয়ে আসব পেশেন্টকে তো খাওয়াতে হবে বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ বাজার করতে টাকা তো অবশ্যই নিয়ে যাব বাজার করতে যাব টাকা নিয়ে যাব না সেটা নয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবজি যেন ভালো হয় হ্যাঁ আপনাকে অর্ডার দিয়ে দেব হ্যাঁ ফল আর কি পাওয়া যায় আপনার কাছে হ্যাঁ পালং শাক ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ শাক কত করে কিলো পেঁপে আর আপেল কলা হুম ঠিক আছে তাই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি আমি আসব আজকে হ্যাঁ রাখুন